হ্যালো হুম বলছি তুমি বাজারে গেছো তা তুমি তো আমার সাথে কথা বলে যাবে কখন তুমি বেরিয়ে গেছো আমি তো ঠিক জানি না আচ্ছা মাছ মাছ মাছ তো আছে ঘরে যাই হোক আর একটু মাছ টাছ ঠিক মতন বাজার করলে দা দেখে নিয়ে এসো আর ঠাকুরের ফুল ফলও নিয়ে এসো বাজারে মাছ মাছ মাছ তো ঘরে আছে তবুও আর একটু মাছ দেখে ভালো মাছ দেকে পেলে নিয়ে এসো ট্যাংরা মাছ টাছ পেলে একটু ভালো দেকে নিয়ে এসো আর ঠাকুরের ফুল ফল নিয়ে এসো আর ফল যাই হোক নিয়ে আসো একটু ভালো মাছ আর আর ওষুধ হ্যাঁ ওষুধ লাগবে ওষুধ আমার যেমন প্রেসারের ওষুধ গ্যাসের ওষুধ এগুলো সব শেষ হয়ে গেছে এগুলো পারলে তুমি নিয়ে এসো আচকের মতোন হবে কিন্তু হলেও তুমি নিয়ে এসো আমা কেন প্রেসারের ওষুধটা তো রোজ লাগে আর কালকে হয়তো লাগবে ওই জন্য আজকের আছে আজকের হয়ে যাবে না আর কিছু লাগছে না তুমি তালে তাড়াতাড়ি এসো টিফিন খাবে তো টিফিন হয়ে গেছে টিফিন খাবে তো ঠিক আছে রাখছি হুম